ক্যামেরা থেকে কম্পিউটারের ফটো স্থানান্তর কীভাবে করা যায় বলতে আপনি এখন তো একটা ক্যামেরার মধ্যে যে চিপ ভরা থাকে সেই চিপটা বের করে আপনি কম্পিউটারে যদি কানেক্ট করেন ইউ এস ডিতে তো সেখানে আপনি রূপান্তরিত করতে পারেন আর এখন তো নিত্য নিতুন অনেক ডিভাইস বেরিয়েছে তো আপনি কার্ড রিডারও ব্যবহার করতে পারেন আর আপনি এখন আরও ডিজিটাল হয়েছে যে আপনি ব্লুটুথের মাধ্যমে আপনি ছবি কম্পিউটারে স্থানান্তর করতে পারেন ফ্রেম কীভাবে তৈরি করে সেটা হচ্ছে আপনার ছবি প্রথমত একটি ভালো যেন ব্যাকগ্রাউন্ডের থাকে তো ছবিটি ভালো করে এডিট করে এডিট করার পর ছবিটা দেখা গেল যে ফ্রেমে বসাবেন এ ফ্রেম তাতে আপনাকে একটা ফ্রেম কিনতে হবে তো ফ্রেমটিতে আপনি কিনলেন এবং ভালো করে ফিট করলেন তাহলে আপনার ফ্রেম তৈরি হয়ে যাবে ক্যামেরা থেকে ছবি প্রিন্ট কীভাবে করবেন আপনি ক্যামেরাতে একটা অপশান আসবে সেই ক্যামেরার সাথে কম্পিউটারের সাথে একটা ব্লুটুথ কানেক্ট করতে হবে তো আপনি ক্যামেরাতে যখন ওই প্রিন্টের অপশানটা টিপবেন তখনই আপনি স্ক্যানারে আর কি স্ক্যানারে আপনার স্ক্যান হয়ে প্রিন্ট বেরিয়ে চলে আসবে ছবিটার তো আপনার ফটো মুদ্রাও প্রদর্শন করার কিছু সকৃত মূল্য উপায় বলতে আপনি যতদিন আপনি ফটোগ্রাফি করবেন আপনার তত অভিজ্ঞতা বাড়বে এবং আমি তো বেশিরভাগ সমস্যা আমি অনেক ফটোগ্রাফি করেছি তো আমা আমি আমার নিজস্ব দোকান আছে ফটোগ্রাফের তো আমি আর কি এইসব আর কি জানি বা আর কি বললাম তো আর কি সবই